বেহালা থেকে বাগনান যাতায়াতের সবচেয়ে সাধারণ পরিবহনের যে মাধ্যম আছে সেটা হলো বেহালা বাস স্ট্যান্ড থেকে বাস ধরা যেরকম হেস্টিংসে যাবে যেমন বারোর সি বাই ওয়ান বা বা বারোর সি বাই টু এই সব আছে দুশো বাইশ এই সব বাসের মাধ্যমে বাসে উঠে যাবে তারপর সেখান থেকে ওটা মাঝের হাট যাবে মাঝের হাট থেকে খিদিরপুর খিদিরপুরের পর সেটা হেস্টিংস হেস্টিংসে নেবে সেখান থেকে বাঁ দিক করে আরো একটু এগিয়ে গেলে সেখান দিয়ে পিজি দিকে হেঁটে যেতে হয় পিজিতে গিয়ে সেখান থেকে সাঁতরাগাছির বাস ধরতে হবে সাঁতরাগাছির বাস ধরে সেখান থেকে হুগলি ব্রিজ পার করে আমরা চলে যাবো সাঁতরাগাছি তারপর সাঁতরাগাছিতে তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাগনান মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল এই ট্রেনগুলো আসে সেই ট্রেনে উঠলে আটটা থেকে নটা স্টেশান পর বাগনান স্টেশান সেই বাগনানে অনেক ঘোরার জায়গা আছে সেখান দিয়ে কিছু মু মুহুর্ত দূরে গেলে একটা ভালো ক্যাফে আছে একটা অটো টোটো ধরে নিলে অটো বা টোটো ধরে নিলেই সেই ক্যাফে পৌঁছানো যায়

ব্যবস্থাও খুব ভালো তারপর সেখান থেকে ঘুরে এসে ওখানে নদী নদী আছে রূপনারায়ণ নদী সেই নদী আগে দেখে ভ্রমণ করে ওই জায়গাটা আরো ঘুরে আবার যখন ফিরতে হয় বাগনান স্টেশান থেকে আবার ট্রেন ধরে আবার সেই সেম প্রসেস সাঁতরাগাছিতে পৌঁছে সাঁতরাগাছি থেকে আবার হেস্টিংসের বাস ধরে হেস্টিংসে আসা তারপর হেস্টিংসের পর আবার বেহালায় চলে আসা এই হলো খুব সাধারণ মাধ্যম বাগনান যাওয়ার